আমি বলিউড টলিউডের কোনো ফ্যাশন ড্রেসে কোনো ফ্যাশন আমি করিনি কোনো করিনি কিন্তু আমার ভবিষ্যতে করার ইচ্ছা আছে আমি যদি ভবিষ্যতে কোনো সুযোগ পাই আমি টলিউডের বা বলিউডের ফ্যাশন ডিজাইন করব